হ্যালো হ্যাঁ অন্নপূর্ণা ক্যাটারার হ্যাঁ ওই আমার যে পাঁচ তারিখে একটা খাবারের অর্ডার দেওয়া ছিল না ওই আপনার একশো পিস চিকেন বিরিয়ানি আর ওর সঙ্গে ওই চিকেন চাপ ছিল আর কি একশোটা হ্যাঁ হ্যাঁ ওটা ওই আমাকে দিতে হবে পাঁচ তারিখে দুপুরবেলা আর কি অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে তো ওর সঙ্গে আমাকে কিছু আরও কিছু যোগ করতে হবে আর কি তো আপনাদের ওখানে ঠান্ডার মধ্যে কী পাওয়া যাবে মানে কোল্ড ডিঙ্কস ট্রাইপের কোনো কিছু কি পাওয়া যাবে ও থাম্বস আপ আছে আর কী আছে

আর সেভেন আপ তো ওইগুলো কীরকম কী দাম পড়বে নব্বই টাকা তাই তো হ্যাঁ তো ওই ধরনের আমাকে তাহলে আপনি ওই অর্ডারটার সঙ্গেই আমাকে দশটা থাম্বস আপ আর দশটা তাহলে স্প্রাইট যোগ করে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেসটা ওই একই ওখানেই রাই ভিলাতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ওর জন্য তাহলে আমাকে এক্সটা কত টাকা দিতে হচ্ছে আঠেরোশো টাকা হ্যাঁ ওটা ওই আপনারা যখন ডেলিভারি করতে আসবেন ওটা আমি দিয়ে দেবো তো আর হ্যাঁ হ্যাঁ ওই আর ওর সঙ্গে আর একটা জিনিস আমাকে দিয়ে দেবেন দুশো গ্লাস দিয়ে দেবেন কারণ ওটা তো আর এমনি খাওয়া যাবে না ওটাকে তো আমাকে গ্লাসে করে দিতে হবে ও গ্লাসের জন্য আরও এক একশো টাকা ঠিক আছে টোটাল উনিশশো টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি উনিশশো টাকা ওই আপনার যে ডেলিভারি দিতে আসবে আমি তাকে দিয়ে দেবো আর ভালো কথা ওই যে চিকেন চাপ আসে যেগুলো সব কিছুই দিচ্ছেন তো ওর সঙ্গে আর একটা জিনিস স্যালাডটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন হ্যাঁ এটা নিয়ে এর আগেরবারেও যখন অর্ডার করেছিলাম এটা নিয়ে প্রবলেম হয়েছিলো আপনি স্যালাডটা দেন নি তো এবারে মনে করে অন্তত স্যালাডটা দিয়ে দেবেন বিরিয়ানির সঙ্গে তো স্যালাড ছাড়া চলে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচ তারিখ ঠিক আছে ওই আমার অর্ডারের সঙ্গে এটা একটু লিখে নিন হ্যাঁ ধরুন আমাকে দিতে হবে ওই আপনার এগারোটা সাড়ে এগারোটার দিকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ